সারাদিন জল প্রয়োজন হয় যেমন আমরা সকালে উঠে বাথরুম গেলাম বাথরুমের সময় জল নিয়ে যাই তারপর ব্রাশ ব্রাশ যখন করি মুগ ধোয়ার সময় জল প্রয়োজন হয় তারপরে সকালে উঠে আমরা চান ঠান করি কিংবা বাসন কাপড় কাচা সব কিছুতেই জল গ্রহণ করা হয় যেমন রান্না করার সময় জল না থাকলে কিছু হতে পারে না জল দিয়ে সব কিছু উপরক্ত হয় জল দিয়ে রান্না করা তারপরে আমাদের শরীরে যদি জল না থাকে আমরাও কিছু করতে পারবো না আমাদের শরীরটাকেও নিয়ে জলের প্রয়োজন হয় এমন জলের জিনিস অনেক কিছুই হলো যে জল না থাকলে কিছু হতে পারবে না জল না থাকলে জল না খেলেও আমরা কিছু কিছু করতে পারবো না জল থাকলেই সব কিছু আমরা জল অনেক ব্যাপারে নষ্ট করে দিই যেমন এদিকে এদিকে ওয়েস্ট করা জল তারপরে কাপড় কাচা রান্না করার সময় বাসন ধোয়ার সময় সব কিছুতেই জল প্রয়োজন করা হয় যেখানে গেলাম বাইরে বা কোথাও জল না থাকলে আমরা কিছু যাই না কিংবা ওয়াশরুম গেলাম বাইরে গেলেও জলের প্রয়োজন হতেই পারে